বলছি দাদা আমার ক্যাবটা সঠিক সময়ে আমাকে এয়ারপোর্টে পৌঁছতে পারবে তো আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে ট্রাফিকটা এতটাই জ্যাম যে মনে তো হয় না যে ক্যাবটি সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছোতে পারবে দয়া করে একটু নিচে নেমে দেখুন ট্রাফিকের অবস্থাটি কী রকম আমার গন্তব্যে পৌঁছানোর সময় ট্রাফিকে আমি আটকে যেহেতু পড়ে গিয়েছি তাই অন্য কোনও রাস্তা আছে নাকি দেখুন এবং এখান থেকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে দয়া করে একটু বলুন অন্য যদি কোনও ফাঁকা রাস্তা পাওয়া যায় কিংবা যদি কোনও বাইপাস রাস্তা থেকে থাকে আশেপাশের মধ্যে ফাঁকা তাহলে একটু তাড়াতাড়ি দয়া করে চলুন নাহলে আমার ফ্লাইটটি মিস হয়ে যাবে এবং আমাকে একটি বড় ক্ষতির সম্মুখীন হতে হবে তাই দাদা দয়া করে ক্যাবটি তাড়াতাড়ি নিয়ে চলুন